হ্যালো এই রেস্তোরাঁয় কি কোনো খাবার অর্ডার পাওয়া যায় দেখুন না আমার খুব বাড়িতে আর্জেন্ট বন্ধু বান্ধব এবং পরিবারের লোক অনেকই আছে যদি খাবারটা অর্ডার আপনি ধরেন তাহলে আমার খুব উপকার হয় আর খাবারটা একটু চিকেন আর একটু মটন দিবেন কারণ বন্ধু বান্ধব তো আর রোজই আমার বাড়িতে আসে না আর আমি মানে ওই জন্য বললাম আর কি আর খাবারটা হচ্ছে দুপুর বারোটার সময় ওই কলকাতা এ উত্তর চব্বিশ পরগনা বারাসতে উলবেড়িয়ায় আপনি পৌঁছিয়ে দেবেন আর আমার নম্বরটা নাইন সেভেন থ্রি ফোর টু টু থ্রি এইট সিক্স এই নম্বরটা আমার কল করবেন আর দেখুন খাবারটা যেন একটু একটু হালকা গরম থাকে কারণ আমার বন্ধু বান্ধবরা অনেক দূর থেকে আসছে ওদের দার্জিলিংয়ে বাড়ি

আপনার যদি রেস্তোরাঁয় খাবারটা ভালো হয় তাহলে আমি পরে আবার আপনাকে অর্ডার করতে পারবো ঠিক আছে পাঠিয়ে দেবেন ঠিক টাইমে